আমার কাছে ইতিবাচক পণ্যটি হলো টি শার্ট আমি একটি ভাইয়ের জন্য টি শার্ট নিয়েছিলাম ওর জন্মদিনে উপহার দেবো বলে তো টি শার্টটি নিয়েছিলাম ওই দুশো আড়াইশো টাকা দাম দিয়ে একটা দোকান থেকে কালারটা খুব ভালো লেগেছিলো সেই জন্য নিয়ে এসেছিলাম ও জানতো না যে ওর জন্য আমি সবুজ কালার পছন্দ নিয়ে করে নিয়ে এসছি কারণ ওর সবুজ কালার পছ পরতে ভালো লাগতো না কিন্তু আমি নিয়ে আসার পর ও যখন পরলো তখন কিন্তু ওকে খুব সুন্দর মানিয়েছিলো তারপরে ও এটা ব্যবহার করছে আজ ডেড় বছরের উপরে দেখছি কোথাও ছেঁড়া টেরা হয় নি তো আমাকে বললো যে ঠিক আছে জামাটা বেশ ভালো পরেও কিন্তু খুব আরাম তাই আমি বললাম হ্যাঁ তাহলে টাকাটা কিন্তু সাশ্রয়ই হয়েছে যে এতোগুলো মানে ডেড়শো টাকা আড়াইশো টাকা দিয়ে আমি নিলাম সেটা কিন্তু তাহলে কাজের কাজ হয়েছে তো এটা বলে সে আমি তাকে বললাম তাহলে এবার থেকে যখন জামা কিনবো তখন কিন্তু ওখানে গিয়েই কিনবো তো ওর যে টি শার্টটা ওকে আমি দিয়েছিলাম সেটা কিন্তু সত্যিই খুব ভালো লেগেছিলো ওর আর ওর পরেও ওর খুব আরামও হয়েছে